হ্যাঁ আমার এখনকার মনে রাখার মতো ঘটনা অনেক আছে লাস্ট এক বছরে আমার অনেক ঘটনা আছে যেগুলো আমি মনে রাখতে পারবো এই যে যখন লকডাউন ছিল তখন আমি অনেক বেশি একা হয়ে পড়েছিলাম ঘরের মধ্যে তখন আমার বাড়ির লোক কিছু কিছু সময় আমার বাড়িতে আসতো এবং আমরা অনেক বেশি আনন্দ উপভোগ করতাম আমরা গল্প করতাম আড্ডা মারতাম সবাই মিলে নাচ গান করতাম তখন তো বাড়ির থেকে বেরোনোর সুযোগ ছিল না তাই আমরা ঘরের মধ্যেই খাওয়া দাওয়া করতাম নাচ গান করতাম গল্প করতাম টিভি দেখতাম লুডো খেলতাম এসব জিনিস করে আমরা সময়ের কাটাতাম তাই জন্য আমার খুব ভালো লাগতো লকডাউন মানুষকে অনেক কিছু দিক বা নাই দিক কিন্তু ঘরের লোকের সাথে একটু সময় কাটানোর সময় করে দিয়েছে লকডাউন যদি না হতো ঘরের লোক আর ঘরে ফিরে এসে সে সময় কাটাতো না এখন আর তাই কাটায় না কিন্তু যতদিন লকডাউন ছিল ততদিন ঘরের লোক ঘরেই থাকতো সবার বাড়ি থেকে কাজ হতো খুব আনন্দ লাগত আমার ঘর ভরা লোক সবাই মিলে একসাথে কি সুন্দর থাকতাম সেই সুযোগ আর হয় না কিন্তু তাও লকডাউনের পর থেকে মানুষের মনের মধ্যে একটা আলাদা ভাব এসেছে তারা এখন চায় ঘরে আসবো বাড়ির লোকের সাথে সময় কাটাবো এগুলো হওয়া উচিত নাহলে আমাদের মতো বৃদ্ধ মানুষ ফানুষদের কেউ দেখে না তাই আমি চাই সব ছেলেমেয়েরাই আগের মতো মা বাবার কাছে ফিরে আসুক এবং সবাই একসাথে থাকুক